হ্যাঁ দিদি আমার জন্য একটা জুতো প্রয়োজন একটু নরম দেখে জুতো প্রয়োজন আমার পায়ে আঘাত লেগেছে তো হ্যাঁ হাড়ে চোট হয়েছে গোড়ালিতে হ্যাঁ নরম দেখেই জুতো দেখান হালকা ঢাকা দেখান যাতে দ্বিতীয়বার না আঘাতটা লাগে দিদি আপনি একটু বলুন না কোনটা আমার পক্ষে ভালো হবে আচ্ছা দিদি তা দাম কত পড়বে একটু কম করে দেখান ও আর কেমন কেমন আছে একটু বলুন কেমন কেমন দামের কমের মধ্যে না না দামিটাই থাকুক ভালোটাই আচ্ছা দিদি ধন্যবাদ ভালো হবে বলছেন আচ্ছা ওটাই দিয়ে দিন